এলাকায় বিভিন্ন ধরনের প্রযুক্তি কাজ করলেও অনেক ধরনের প্রযুক্তি যেগুলো বর্তমান সমাজে রয়েছে যেগুলো অনেক বিদ্বেষপূর্ণ রয়েছে বিষয়বস্তু যেমন আপনার ধরুন ইলেকট্রিক এসব জিনিসগুলো আগে তো কেবল কিল কেবল তারের ব্যবহার হতো না এখন যেহেতু কেবল তারের ব্যবস্থা করে দিয়েছে মানুষ প্রযুক্তি উন্নত হয়েছে এবং অনেক জায়গায় দেখেছি কেবল চুরি হওয়ার পরে মানুষ লাইন কারেন্ট এসব আর চুরি করতে পারছে না সো যখন কেবল তারটা কাটতে যায় মানুষ সেখানে গিয়ে কিন্তু একটা শর্ট সার্কিট হয়ে কিন্তু মানুষ মারা যেতে পারে কারণ সেখানে অনেক ধরনের তার একসাথে রয়েছে যারা কেবল করে গিয়েছে তারাই জানে যে হ্যাঁ কেবলটা কীভাবে কোথা থেকে কাটতে হবে কোথা থেকে জয়েন্ট লাগাতে হবে সো প্রযুক্তি উন্নত ঘটলেও মানুষ কিন্তু সেটা সেই ব্যাপারে এখনও কিন্তু নেই এবং এখন প্রযুক্তির ক্ষেত্রে মানুষ সেই যে ফাইভ জি ইন্টারনেট ব্যবহার করছে ফাইভ জি ইন্টারনেটের ফলে কিন্তু আমরা আগে যে ধরনের সব পাখি দেখতে পেতাম সকালবেলায় ঘুম থেকে উঠে সেসব পাখি কিন্তু এখন আর নেই আগে যেরকম সকালবেলা কাক দেখতাম তার পরে শালিক পাখি যেগুলো বলে সকালবেলা এসে জানালার পাশে ঠুকঠুক কত সুন্দর আওয়াজ করে আওয়াজ করে আমাদের ঘুমটা ভাঙিয়ে দেয় সে সব জিনিস কিন্তু আর দেখতে পাই না প্রযুক্তি উন্নত হয়েছে এবং সমাজ থেকে এসব জিনিসগুলো সরে গিয়েছে সো এগুলো একটা বিষয়পূর্ণ মানুষ অ্যাডভান্স হতে হবে প্রযুক্তি ব্যবহার করতে হবে তা বলে এত পরিমাণ নয় যে অন্য কোনো পশু বা জীবজন্তুর ক্ষতি হোক